উৎসবে আমি বিভিন্ন রকমের খাবার বানিয়ে থাকি যেমন আমার মেয়ের জন্মদিন হলে আমি সকালে জলখাবারে ওকে লুচি আলুর দম পায়েস বানিয়ে দিয়ে থাকি দুপুরের খাবারে ভাত পাঁচ রকমের ভাজাভুজি যেমন আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা ঢ্যাঁড়স ভাজা পাঁপড় ভাজা ও আলু পোস্ত মুগের ডাল মুড়োর ঘণ্ট পটল চিংড়ি মটন বানিয়ে দিয়ে থাকি সাথে মিষ্টি দইও থাকে রাতে খাবার বানাই চিকেন বিরিয়ানি চিকেন চাপ ফ্রাইড রাইস ইত্যাদি আর বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলে খিচুড়ি পাঁচ রকমের ভাজাভুজি আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কলা ভাজা পাঁপড় ভাজা ও পোস্ত বানিয়ে থাকি এছাড়াও পায়েস মিষ্টি দই এসব আমি উৎসবে বানিয়ে থাকি